আমার প্রিয় ঋতু হল শরৎকাল কারণ এই সময় দুর্গা পুজো হয় এবং এই ঋতু আমি যখন হয় তখন আমি মনে একটা আনন্দ পাই কারণ মনে হয় একটা মনের মধ্যে পুজো পুজো ভাব আসে যে এই অক্টোবর মাসে পুজো আসবে সামনে এবং দুর্গা পুজো পরেই থাকে আমাদের বাঙ্গালীর সব থেকে বড়ো পুজো হল দুর্গা পূজা আর দুর্গা পূজার পরেই থাকে কালী পুজো তারপরে থাকে লক্ষ্মী পুজো সুতরাং এই শরৎকালটা আমার কাছে খুব সুন্দর একটা কাল যেটার প্রকৃতিও খুব মনোরম থাকে এবং মাঝে মাঝে বৃষ্টি হলেও প্রকৃতিটা খুবই সুন্দর থাকে কাশ ফুল ফোটে আর এই প্রকৃতিটা আমাকে খুব সুন্দর করে তোলে আর এই প্রকৃতি যখন দেখি তখন আমার ঠিক মনে পড়ে যে এইবারেই পুজো আসছে একটা আলাদাই অনুভূতি মনের মধ্যে হয় কারণ পুজোর সময় আমরা ঘুরবো খেলবো সব বন্ধুরা মিলে একটা ছুটি পাবো স্কুল থেকে সো এই অনুভূতিটা খুব সুন্দর এবং এটা আমি সব থেকে শরৎকালটা বেশি পছন্দ করি তাছাড়া আমাদের লক্ষ্মী পুজোর সময় নারকেল নাড়ু খাওয়া তারপরে লক্ষ্মী পুজোর প্রসাদ খাওয়া ঘরে আলপনা করা তো এই শরৎকাল না এলে এই পুজোগুলো হয় না সুতরাং আমি এই পুজোগুলো কে অনুভব করি তার জন্য শরৎকাল এলেই পুজোগুলো আমার মনের মধ্যে একটা সুন্দর দিক বা সুন্দর দিক তুলে ধরে